হ্যাঁ হ্যালো আরে কী বলবো ভাই ওটা একটা ঘুগনি হ্যাঁ আমার তো ঘুগনি একদমই পছন্দ নয় হুম খুবই ভালো একদম খুবই ভালো মানে আমি খুব ওটাকে পছন্দ করি একদম এই যে ঘুগনির ঘুগনিটাকে দেখলে হুম হুম বল বল একদম একদম এই ব্যাপারগুলোই তো খারাপ না মানুষ মানুষ একদম ভাই একদম একদম তো আমি তো ঘুগনিটাকে একদম আর নিচ্ছি না লুচি আলুরদমটাই বেস্ট একদম বেস্ট হুম খুবই বেটার আর খুবই পছন্দও পরিষ্কার পরিচ্ছন্ন একদম একদম ঠিক ঠিক ঠিক খাবার দোকান জেনারেলি খাবার দোকানদারদের পরিষ্কার হওয়াই দরকার যদি নোংরা হয় সেখানে যদি মাছি আবর্জনা ভরে থাকে একটা বাজে ব্যাপার হুম একদম একদম একদম ঠিক ঠিক ঠিক লুচি আলুরদম জিন্দাবাদ একদম ঠিক ঠিক ঠিক এটাকে ওনাকে বুঝতে হবে না খাওয়া দাওয়া মানে মানুষকে সেবা দেওয়া কিন্তু ওটাই তো বুঝতে পারছেন না উনি না একদম একদম ঠিক ঠিক ঠিক ঠিক আছে ওকে আর আর কিছু আর কী বলবো বল